রিহার্সাল বা রেওয়াজ শুধু নয় প্রত্যেকটা বাক্যর এবং শব্দের অর্থ বুঝে অনুভব করে সেই মতো করেই গানটা যদি আমরা গাই অবশ্যম্ভাবী তা গতিশীলতা পাবে